হ্যাঁ আমাদের বাইরের পিছনে একটি খামার আছে আর সেইখানে আমি কিছু হাঁসের চাষ করেছি বেশি না গোটা দশ বারো হাঁসের হাঁসের চাষ করেছি সকাল হলেই পুকুরে ছেড়ে দিই আবার সন্ধে হলেই বাড়িতে ফিরে আসে সব দিন রাত্রে ওই সাতটার দিকে বাড়ি বাড়িতে আনতে হয় আবার সকাল হলে বাড়িতে আবার ছেড়ে দিতে হয় আর সারাদিন পুকুরে খেলা করে পুকুরেই খায় পুকুরেই খেলা করে আর বাড়িতে আসলেই রাতে একবার খেয়ে নেয় ব্যাস আর ওইখান থেকে আমি কিছু ব্যবসার মুখ দেখতে পেয়েছি ওই হাঁসে কিছু ডিম দেয় সব দিন দিয়ে ডিমগুলো আমি বাজারে গিয়ে বিক্রি করে আসিও আর ওইখান থেকেই আমার কিছু পয়সা দেখতে পাই ওইখান থেকে আমার উন্নতি আমি কিছু ব্যবসার মুখ দেখতে পাচ্ছি সব দিন সব দিন দশটা পনেরোটা করে ডিম দেয় আর আমি বাজারে গিয়ে বিক্রি করে আসি সেই ডিম থেকেই আমার পয়সার মুখ দেখতে পাচ্ছি আর হাঁসগুলো বেশ ভালোই বড় হয়ে গিয়েছে প্রত্যেক দিন সকালে ছেড়ে দিয়ে আসতে হয় পুকুরে আবার বিকেলে কিংবা সন্ধের দিকে আবার নিয়ে আসতে হয় এরকম করেই আমার ব্যবসা চলেছে